হ্যাঁ আমি বিশ্বের পাঁচটা দেশের নাম বলতে পারবো প্রথমটি হচ্ছে নেপাল দ্বিতীয় হচ্ছে ভুটান তৃতীয় হচ্ছে চীন চতুর্থ হচ্ছে ভারত ও পঞ্চম হচ্ছে বাংলাদেশ